আমি ঠাকুর ভো আমার ভক্ত আমি ঠাকুর নিয়ে মুর্তি যত পিতলের ঠাকুর বা ইয়ে ঠাকুর কাঁসার থালা গ্লাস বাটি নিয়ে আমি ঠাকুরকে সেবা দিই ওই যত মুর্তিগুলো নিয়ে অনেক দিন করে থাকে তো পুজো করি ওটাকে পরিষ্কার করি ভালো করে তেঁতুল পুরনো তেঁতুল দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে গুছিয়ে ঠাকুরকে আমি সেবা দিই বি সকালেও থালা বাসন ভালো করে তেঁতুল দিয়ে অনেক তো বাসন ওই বাসনগুলো সব মেজে ভালো করে ঠাকুরকে পূজা দিলাম দেওয়ার পরে এবার আধ ঘন্টা এক ঘন্টা পরে আমি সেই বাসনগুলো আবার তুলে নিই নিয়ে সেগুলো আবার মেজে ধুয়ে রেখে দিই দিয়ে ঠাকুরকে আমি আবার সন্ধেবেলা সেবা দিই ওই বাসনগুলোকে নিয়ে এবার অনেক বাসন তো ওই বাসনগুলো আমার অনেক দিন তো অনেক দিন থাকে সবসময় তো এক বাসন ব্যবহার করি না ওগুলো পরিষ্কার পরিছন্ন করতে হয় এক জায়গায় জড়ো হয়ে থাকে অনেক দিন ময়লা পড়ে তো এগুলো নিয়ে আমি পরিষ্কার করি